বলুন কে বলছেন হ্যাঁ বলুন

না আমার জানা নেই আপনি একটু বলে দিলে ভালো হতো

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে হুম হুম তা ও ওখানে কী কী পাওয়া যাবে আচ্ছা আচ্ছা তা হোটেলে মানে খাবার কী কী পাওয়া যাবে

যে পছন্দ হবে সেটা আচ্ছা আছা আচ্ছা তা ওখানে তোমার আর কে কে মানে মানে বিল কেরকম পড়বে হুম হুম হুম হু হুম ঠিক আছে হুম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখছি হুম হুম